হ্যাঁ আমার স্মরণীয় কিছু ট্রিপ আছে সেগুলো আমি বলছি আমি কিছুদিন আগে বলতে গেলে বছর খানিক আগে আমি পুরীতে গিয়েছিলাম পুরীতে গিয়েছিলাম আমি আমার স্বামী আমার মেয়ে আমার নিজের যা আমার ভাসুর তার মেয়ে আমরা সবাই মিলে পুরীতে গিয়েছিলাম সেখানে ট্রেনে উপরে আমরা খুব আনন্দ করতে করতে পুরীতে গিয়েছিলাম ওখানে আগে থেকে তো রুম ভাড়া করে রেখেছিলাম তারপর রুমের মধ্যে রান্না ওখানে গিয়ে বাজার করা ওখানে গিয়ে বাজার থেকে ওখানে সমুদ্রের মাছ নিয়ে এসে রান্না করা থেকে শুরু করে খাওয়া দাওয়া তারপরে তারপের দিন গিয়েছিলাম আমরা পুজো দিতে সেদিন অবশ্যই আমরা নিরামিষ খেয়েছিলাম জগন্নাথ ঠাকুরের মন্দির দর্শন করেছিলাম খুবই ভালো লেগেছে খুব সুন্দর মন্দির ওখানে যে রান্নাঘরটা সেটা দেখেছিলাম রান্নাঘরে প্রচুর কর্মচারীরা কাজ করে ওখানে খুবই ভালো লেগেছে ওখানে এক ধরনের প্রসাদ হয় অন্নভোগ বলে সেটা খেতে খুবই সুন্দর অন্নভোগ ওটা অনেক কিছু তরকারির সাথে সেটা দেওয়া হয় জগন্নাথ দেবের প্রসাদ ওখানে পুজো দেওয়ার পরই আমরা সন্ধেবেলা গিয়েছিলাম নদীতে সমুদ্রে গিয়েছিলাম সন্ধেবেলা সমুদ্রে গিয়েছিলাম সমুদ্রের পাড়ির বসে খাওয়া খাওয়া থেকে শুরু করে খাবার খেয়েছি মোমোস খেয়েছি অনেক ঘুরেছি এটা সেটা কিনেওছি তারপের দিন সকালবেলা বারোটার সময় সমুদ্রে গিয়েছিলাম স্নান করেছি স্নান করার সময় কত সুন্দর ঢেউ আর আমার মেয়ে ছিল আমার ফোনে আর এমন একটা ঢেউ এসেছিলো আমরা হাত স্লিপ খেয়ে মেয়ে পড়ে গিয়েছিলো মানে হাত থেকেই পড়ে গিয়েছিলাম তুলে নিয়েছিলাম মানে এরকমই আর ঘুরতে আমার খুবই ভালো লাগে ঘুরতে আমি প্রচণ্ড ভালোবাসি ওখানে গিয়ে সবাই মিলে প্রচুর আনন্দ করেছিলাম অনেক ভালো লেগেছিলো ওখানে তারপরে চলে আসতে হয়েছিলো কিন্তু ওখানে তারপরে মিনি সুন্দরবন বলে একটা জায়গা আছে মিনি বৃন্দাবন মিনি বৃন্দাবনে বলে একটা জায়গা আছে ওখানে গিয়েছিলাম আমরা ওখানে পুরো বৃন্দাবনের যে সব দৃশ্যগুলো হয়েছিলো ওখানে তুলে ধরেছে ওখানে অনেক কিছু কৃষ্ণ থেকে শুরু করে অনেক কিছুই ওখানে স্মৃতি ছিল যেগুলো বৃন্দাবনে আছে সেইগুলো ওখানেও বৃন্দাবন বলে সুন্দর করে সব ছিল ওখানে সাজানো দেখেছি খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে ব্যাস এইটুকুই আমার স্মরণীয়